আমার গ্রামের এলাকায় অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে যা আমাদের এলাকায় বিশেষ প্রভাব ফেলেছে যেমন আমাদের এলাকায় একটি খুব বড় লড়াই হয়েছিল একটি সাইকেলকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে লড়াই হয়েছিল এতে অনেক মানুষ আহত হয়েছিল অনেক মানুষ অন্ধ হয়ে গিয়েছিল কুড়িজন মারাও গিয়েছিল আর পুলিশও এসেছিল কিন্তু পুলিশ আমার আগেই সব শেষ হয়ে গিয়েছিল আর এই ঘটনা বিশেষভাবে প্রভাব ফেলেছিল আমাদের গ্রামে এই মাধ্যমটি এমনভাবে ঘটেছিল যে সেটা ইতিহাসের থেকে খুব একটা কম নয় তাই এই লড়াইয়ের অনেক নাম দিয়েছিল সবাই ইতিহাসের যেমন বড় বড় লড়াইয়ের নাম রয়েছে তেমনি আমাদের দেশেও এর নাম ইতিহাসের পাতায় থাকা দরকার